হ্যাঁ আমরা মাছ চাষ করি ছোটো পুকুর আছে পুকুরে মাছ চাষ করি কী করবো খুব গরিব মানুষ তো মাছ চাষ করে সেই মাছ নিয়ে বাজারে বিক্রি করতে যাই সরকারের কাছে কি কারো কাছে সাহায্য চাইলে তারা কোনো মতে সাহায্য করে না কারণ গরিব মানুষ আমাদেরকে দেখে না কিছু বলতে যাই যে আমাদের খেতে পারি না কিছু মাছ দিন আমরা পুকুরে চাষ করে সেই সব মাছ নিয়ে আমরা বাজারে বিক্রি করতে পারি করে সে টাকা নিয়ে আমরা সংসার চালাতে পারি কি কোনো রোগ ব্যাধি হলে সেটা আমরা সেই মাছ বিক্রি করে সেটা আমরা ছাড়াতে পারি এই জন্য সরকারের কাছে আমরা কিছু সাহায্য চাই কিন্তু সেরকম সাহায্য সরকাররা করে না কারণ সরকাররা সব সময় নিজেদের তা রা নিজেরাই বোঝে গরিব মানুষদের দেখে না আমরা খুব কষ্ট করে একটা ছোটো পুকুর করে সেই পুকুরে মাছ এদিক সেদিক থেকে টাকা জোগাড় করে খুব কষ্ট করে মাছ ছোটো ছোটো মাছ ফেলে সেই সব মাছ নিয়ে আমরা খাবার দিয়ে বিভিন্ন পানা এটা ওটা দিয়ে সেসব বড় করি বড় করে সে সব মাছ বড় হয়ে আমরা বাজারে বিক্রি করি বিক্রি করে মাছগুলো টাকাগুলো নিয়ে আমরা পেটের সংসার চালাই বা বিভিন্ন রোগ ব্যাধি এটা ওটা সেটা মেটাই